ছবি তুলতে আমার খুবই ভালো লাগে বেশি ভালো লাগে নিজের ছবি অন্যান্য ছবি তুলনার থেকেও এই প্রকৃতির ছবি তোলা অর্থাৎ কোনো একটা গাছে সুন্দর ফুল ফুটে আছে বিভিন্নভাবে কোন দিক থেকে সেই ফুলটার ছবি তুললে বেশি সুন্দর লাগে সেইটা বা ধরুন জলের উপর সূর্যের আলো পড়ছে সেই ছবি কোনো একটা গাছের ছায়া জলের উপর পড়েছে সেই ছবি এই প্রাকৃতিক ছবিগুলো তুলতে খুব ভাল লাগে বা আকাশে মেঘ মেঘে ঢাকা সূর্যের আলো বেরিয়ে আসছে সেই ছবিগুলো তুলতে খুব ভালো লাগে এরকম একটা মজার ঘটনা হল এক দিন এই শরতকালে আকাশে সুন্দর পরিষ্কার মেঘ আছে সূর্যের আস্তে আস্তে হালকা কিরণ দেখা যাচ্ছে সেই সময় আমি বিভিন্ন দিক থেকে চেষ্টা করছি যাতে ছবিটা খুব সুন্দর ওঠে এরকমভাবে ছবি তুলতে তুলতে আমি সামনের দিকে না তাকিয়ে পিছনের দিকে পিছিয়ে পিছিয়ে ছবি তুলতে লাগলাম হঠাৎ করে পিছনে যে আমার সামনে একটা মাঠের ধার আছে আমি সেটা খেয়ালই করিনি হঠাৎ করে ছবি তুলতে গিয়ে সে মাঠের আড়ে হোঁচট খেয়ে আমি সোজা ধান খেতের নিচে পড়ে গিয়েছিলাম এটা একটা খুব হাস্যকর মজার কাহিনি ছিল এবং আমার বন্ধু বান্ধবী যারা সঙ্গে ছিল তারা ওই ঘটনাটা নিয়ে তারা কোথায় আমাকে এসে তুলবে তা না করে হেসে অস্থির এই মজার ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে